আমাদের এখনও রান্নার কুসংস্কার এখনও রয়েছে কেননা আমরা যখন রান্না করি রান্নায় এটা ঠেকে যাবে ওটা ঠেকে যাবে বা হাত ধোয়া প্রত্যেকটা বাটনা বাটলে হাত ধোওয়া কি খুন্তিটায় করে খাবার রান্না করার সময় আমরা আলাদা করে রাখি সবজি ভাত নামিয়ে ভাত নামানোর পর সেই হাত ধোওয়া হয় তারপর খেতে বসার সময় ধরুন ইয়ে জল দিয়ে খেতে বসলে আসন করতে হবে জল দিতে হবে জল দেওয়ার পর লবন নুন যে যেটা খায় দেওয়া হলো দিয়ে খাওয়ারের পাতে যেটা তরিতরকারি যেটা বাটিতে দেয়ার সেটা বাটিতে দেওয়া হল যেটা পাতে দেয়ার ভাতের পাশে দেয়ার সেটা পাশে দেওয়া হল দেয়ার পর সেটা কোন কোনটা আগে খেতে হবে কোন কোনটা পরে খেতে হবে তবে স্বাদ লাগবে তবে খেয়ে মজা হবে সেটা আমাদের এখনও সংসারের মধ্যে সেটা মনের মধ্যে হয় যে এইটা করলে এইটা ভালো হবে এইটা খেলে এইটার পরে এইটা খেলে ভালো লাগবে সব তো একসাথে মাখিয়ে খেলে তো ভালো লাগবে না একটার পর একটা তার স্বাদ বুঝতে পারব সেইরকম করেই আমরা এইভাবে সংসারে প্রতিপালন করি